হ্যাঁ আমার সাথে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেইগুলি আমার মনে রাখার মতো এই এক বছরের মধ্যে অনেকগুলি ঘটনাই ঘটেছে তার মধ্যে একটি হলো আমরা এই এক বছরের মধ্যে আমার বন্ধুদের সাথে এটি দীঘাতে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে আমরা তিন দিনের জন্য রয়েছিলাম তিন দিনের জন্য থেকেছিলাম তো সেইখানে প্রথম দিনের আমাদের সমুদ্রতে যে স্নান করা এবং বন্ধুদের সাথে সময় কাটানো এবং বন্ধুদের সাথে একসাথে আনন্দ করা এই জিনিসগুলো কোনোদিনই ভোলার নয় আর এ এবং দ্বিতীয় দিন আমরাও দীঘাতে বিভিন্ন পার্কে গিয়েছিলাম ঘোরার জন্য এবং সমুদ্রের কাঁকড়া মাছ ইত্যাদি খাওয়া এইরকম জিনিসগুলো কোনো দিনই ভোলার নয় এবং বন্ধুদের সাথে সময় কাটানোগুলো কোনোদিনই ভোলার নয় এবং আমরা যখন রাতের বেলা সমুদ্রে গিয়েছিলাম সমুদ্রটা দেখতে খুব সুন্দর লেগেছিলো এবং সেই সব জিনিসগুলিও কোন দিনও ভোলার নয় যেই জিনিসগুলি এই জিনিসটি আমার সাথে এই এক বছরের মধ্যেই ঘটেছে